ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া মালয়েশিয়া এবং আমার সবচেয়ে প্রিয় দেশ হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের পাশাপাশি আর এক প্রিয় দেশ হচ্ছে আমার ভারতবর্ষ